রান্না তো অনেক রকমের করি আর ইউটিউবে দেখি তবে আমাদের বাইরের রান্না হচ্ছে গিয়ে বিরিয়ানি তা বিরিয়ানি আমাদের বাড়িতে মাঝেমধ্যে করি তা তবে যখন সোয়াবিন রান্না করি মাংস রান্না করি ডিম রান্না করি আমাদের বাড়িতে বিরিয়ানি সব সময় তো হয় না মাঝেমধ্যে হয় এবারে বিরিয়ানির মশলা আমাদের বাড়িতে থাকে আমি মাংস রান্না করি যখন মাংসতে দেওয়া হয় দিই কেননা আমার ভালো লাগে আমাদের বাড়ির লোক আর একটু আপত্তি করে তাও আমার ভালো লাগে বলে আমি দিই মাংস রান্না করলে মাংসতে দিই ডিম রান্না করলে ডিমেও তো দিই সোয়াবিন রান্না করলে সোয়াবিনেও তো দিই